আপনার দেখা প্রিয় মেলা কী মেলা সম্পর্কে একটু বলুন আমার দেখা প্রিয় মেলা হচ্ছে পুরুলিয়ার রাসমেলা এই মেলা প্রায় এক মাস ধরে চলে থাকে এই মেলার মধ্যে নানান ধরনের অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানগুলি পনেরো দিন যাত্রারূপে হয়ে থাকে এবং মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ধ্রুব মেলা ধ্রুব মেলাতে তিনি নিজের কলার পরিদর্শন করে এবং নানা ধরনের নানা ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে খেলার জিনিস সবকিছু এই মেলাতে চলে আসে এই মেলার মধ্যে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের যাদুর ঘর যাদুঘরে আমাদের অনেক রকমের যাদু দেখানো হয় প্রায় সব যাদু মিলে আমরা দেখি নতুন নতুন জিনিস তুলে ধরে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাই অনেক ধরনের লাইট লাইটের নানারকমের ডিজাইন এবং চলে আসে অনেক ধরনের খেলনা যে খেলনাগুলি আমাদের খুবই ভালো লেগে থাকে এবং আমাদের ছোট্টো ভাইবোনদের জন্য আমরা যখনই যাই এই মেলাতে নিশ্চয়ই কিছু না কিছু কিনে নিয়ে আসি সেই দরুন আমাদের এই মেলা যেতে খুবই ভালো লাগে মেলার এই দিনগুলোতে আমরা চেষ্টা করি যতটা সম্ভব মেলার মধ্যে থাকতে মেলার মধ্যে যতটা সম্ভব সহযোগিতা করতে মেলার এই দিনগুলিতে প্রচন্ড আনন্দের অনুভব করি এবং আমরা দেখে থাকি যে অনেক ধরনের লোক এই মেলাতে আসে মেলা মানে হচ্ছে মিলন মিলনের সঙ্গে আমাদের অনেক জনের সাথে দেখা হয়ে থাকে যার জন্য আমরা খুবই আনন্দিত হই যারা অনেক দিন দেখতে পায় না যাদেরকে তাদেরকেও দেখতে পাই এই মেলা আমাদেরকে আবার নিয়ে আসে নিজের এক জায়গাতে মিলিয়ে থাকে সবাইকে সবাই এক ভাবে আমরা চলে যাই মেলায় আনন্দিত হতে এবং নানা ধরনের জিনিস খাবার খাই নানা ধরনের জিনিস আসে এখানে দোকানগুলির মধ্যে একটি বিশেষ খাবার আসে যেটি হচ্ছে মথুরার কেক এই কেক আমরা অবশ্যই মেলায় গেলে খেয়ে থাকি এবং এবং ফুচকু এইসব জিনিস আমরা খেয়ে থাকি খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার যাওয়ার চেষ্টা করি যেন এই দিনগুলিতে আমরা মেলাতে পুরোপুরি সময় কাটাতে পারি এবং দেখি মেলার মধ্যে কী কী জিনিস আমরা নিতে পারি তা নেওয়ার চেষ্টা করি এবং নেওয়া হয়ে গেলে সেই জিনিসগুলি কীরকম ব্যবহার করা যাচ্ছে সেগুলিও দেখি তার সঙ্গে মেলার মধ্যে পুজোও হয় পুজো দেওয়ার চেষ্টা করি